আমাদের এখানে বিভিন্ন উপলক্ষে বা উৎসবে নাচের অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে বা উৎসবে অর্গেস্টার হিসাবে নাচও হয় নাচের যে অনুষ্ঠানগুলি হয় সেখানে রবীন্দ্র নৃত্য বা অন্যান্য সঙ্গীতের নৃত্য এছাড়াও আমাদের ভাসান ডান্স যেটা রয়েছে ভাসানের সময় প্রত্যেকে ভাসানের যে নাচ যে যেরকম পারে সেরকম এবং বিয়েবাড়ি উপলক্ষে মেহেন্দিতেও নাচ এখন বিয়েবাড়ির অনুষ্ঠানেও নাচের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে